বাংলা ভাষা সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে যেমন অনেক মানুষই মনে করেন যে বাংলা ভাষাই বা বাংলা মাধ্যমে শিক্ষাগ্রহণ করার পর উচ্চশিক্ষার ক্ষেত্রে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে পারে বা সেখানে সুযোগ কম এটা প্রধান সমস্যা এছাড়াও বলা চলে যে বাংলা ভাষার ভবিষ্যৎ নেই বললেই চলে এই ধারণাও অনেকের মধ্যে রয়েছে অর্থাৎ বাইরের দেশে পড়তে গেলে বা অন্য রাজ্যে পড়তে গেলে বাংলার কোনো মূল্য নেই এটা খানিকটা সত্য হলেও পুরোপুরি সত্য নয় কারণ বাংলা আমাদের যেহেতু মাতৃভাষা তাই নিজের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া অবশ্যই জরুরি বলে আমি মনে করি এগুলোর সমাধান হিসেবে বলা যেতে পারে যে বাংলা ভাষাকে নিজের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া এবং নিজের ভাষায় নিজের নিজেকে রপ্ত করা সেই ভাষার সাহিত্য জ্ঞান সেই ভাষার সংস্কৃতি সংস্কৃতির মূল্যবোধ এগুলো সম্বন্ধে সচেতন হওয়া